হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ করতাম এখনও করি বলুন

হ্যাঁ আমি বিক্রি করি তো আপনি নিলে বলুন আমি ঠিক দেবো আপনাকে হ্যাঁ একদম আমি তো দুধের মধ্যে কোনো জল মিশাই না একদম নিরেট দুধ

আপনি যা বলবেন ঠাকুরের জন্যে নেবেন বলছেন তো ঠাকুরের জন্যে নেবেন তো ঠিক আছে আমি পাঁচ লিটার দুধ আপনাকে ঠিক বাড়িতে দিয়ে চলে আসবো আর আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমি হচ্ছে জলে দুধের মধ্যে কোনো জল মিশাই না পুরো নিরেট দুধ থাকে আমি আর তার পরে আপনি আবার বলছেন তো ঠাকুরের জন্য তো কোনো জল দেবো না আমি ঠিক আছে ঠিক আছে আমি পাঁচ লিটার দুধে আপনার দুশো টাকা নেব হ্যাঁ একদম আমি একটু বেশিই নিই তো ঠাকুরের জন্য আপনি যখন নেবেন বলছেন তো আমি আপনাকে ওই জন্য একটু কম করেই বললাম হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে